আমি দশদিন আগে পায়েল স্টোর থেকে একটি কতগুলি প্লাস্টিক কন্টেনার নিয়েছিলাম সেগুলি খুব ভালো আমি সেগুলোতে মসলা বাটা বা মশলা গুঁড়ো রেখেছি সেগুলো সেগুলো থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না খুব ভালো জিনিস জিনিস নষ্টও হচ্ছে না এবং আমি যে যে দামে কিনেছিলাম সেই দামের তুলনায় জিনিসগুলি প্লাস্টিক কন্টেনারগুলি খুবই ভালো আমি খুব আমার খুব ভালো লেগেছে আমি আরও কিনতে চাই